শখ হিসাবে আমি বাগান করাটাকেই বেছে নিয়েছি কেননা বাগান করলে একটা মনের আনন্দ আসে গাছের কচি কচি পাতা এবং ছোট ছোট কুঁড়ি থেকে ফুল ফুটে ওঠা গাছে সুন্দর করে ফল বেড়ে ওঠা এই সমস্ত দেখতে আর সবুজ গাছপালা এগুলো দেখতে মন খুব ভালো লাগে আর এগুলো একটা নেশা ছোটবেলায় যত্ন করে অতি যত্ন করে ছোট চারাটাকে যখন লাগাই লাগানোর পর সেটা যখন বেড়ে ওঠে বেড়ে উঠলে আমার মনে হয় যাহ্ আমার কষ্টটা সার্থক হয়েছে মনে আনন্দে ভরে ওঠে আর যখন সেই গাছটা আবার ফুলে ভরে ওঠে তখন সেটা দেখে যে কী আনন্দই লাগে মনে হয় সত্যিই আমি নেচে উঠি এই সমস্ত কিছু দেখেই আমার বাগান করাটাকে একটা শখ বলে মনে হয়েছে আগে ছোটর থেকে অল্প অল্প অল্প করতাম আর এখন আমার সেই বাগানটা নিয়েই এখন সবসময় থাকি আর সেটাকে আমি শখ ও পেশা দুটোই একসঙ্গে জড়িয়ে ফেলেছি আর আমার প্রেরণা প্রেরণা বলতে গেলে আমি ছোটবেলায় আমার মাকে দেখেছি আমার মা চাষি বাসি পরিবারের মেয়ে আমার মায়ের শখ ছিল এখানে সেখানে গাছ লাগানো যখনই কোথাও একটা ভালো চারা দেখেছে সেটাকে তুলে নিয়ে এসে ঠিক তার বাড়ির সামনে আগলে মাটি খুঁড়ে গর্ত করে সার দিয়ে গাছটা লাগাবে তাতে যে ফলগুলো ফুলে উঠবে সেখান থেকে একটা আধটা করে তুলবে তোলার পর সেটা খাওয়ার সেই যে স্বাদ একটা সুন্দর আর সেই যে মায়ের নেশা মায়ের সঙ্গে ছোট থেকে থেকে থেকে আমারও মনে হতো যে আমিও একটা গাছ লাগাই মা বলতো এ নে এই চারাটা লাগিয়ে দে যখনই দেখতে পেতাম সেই দেখেই আমারও শখটা বেড়ে উঠেছিল আর প্রেরণাটা আমি মায়ের কাছ থেকেই পেয়েছি মা শিখিয়েছে বলেই আমার এই প্রেরণা